বলছি পূর্ব পাড়ার রোডে ব্যবসা করলে কেমন হয় কী ব্যবসা কী ব্যবসা করলে ভালো হয় একটু বল দে কাপড়ের ব্যবসা ভালো হবে বল ও আর কাপড়ের ব্যবসা তার সাথে আরও কিছু করলে ভালো হয় না জামা নাহলে কাপ কাপড়ের সাথে জামা কা জামা প্যান্টও তুলি ভালো চলবে বল তুই আমার কর্মচারী চারী তুই ভালো বলতে পারিস ভালো জানিস আমি মালিক হলে কী হবে আমি তো অতোটা জানি না তুই যতোটা জানিস এ মাসে মায়নে পেয়েছিস আগের মাসের পেয়েছিস দুই মাসের মাইনে পাস নি আমাকে সেটা বললি না তো ঠিক আছে রাখ আমি দেখছি